আমাদের কাছাকাছি জায়গায় যে পর্যটন স্পট আছে তার কিছু বিশেষত্ব আছে যেমন খাদ্য জামাকাপড় স্যুভেনির খাদ্যর মধ্যে এখানে চিকেন মোমো বা চিকেন এগরোল খুব বিখ্যাত আর জামাকাপড়ের মধ্যে এখানে খুব ভালো সুতোর কাপড় পাওয়া যায় বা তার সঙ্গে সুতোর চাদর তো জামাকাপড়ের জন্য এখানে পর্যটনরা খুব ভালো এখানে তারা কেনে বা তার সঙ্গে তারা এ খাবারের দোকানে এসে এগরোল বা চিকেন মোমোও খায় তো এই পর্যটন স্পটে যখন আসে তারা কিন্তু এই সুতোর বিশেষ ধরনের যে চাদর হয় তার মধ্যে সুন্দর কাজ করা ছবি আঁকা এত ভালো লাগে দেখতে মানে যেটা দেখলে মনে হবে যেন সত্যিকারের যেন সেখানে কোনও কিছু একটা দৃশ্যকে তুলে ধরেছে তো এই ধরনের মানে ছাপা দেওয়া থাকে কাপড়ের উপরে বা তার সঙ্গে যে মানে শাড়ি শাড়িরও বিশেষত্ব চাদরের বিশেষত্বও খুব ভালো আছে এখানে ভালো কাপড়ের তৈরি মানে পিওর সুতো আর খাবারের দোকানেও তো লাইন পড়ে যায় এখানে যে চিকেন মোমোটা বানানো হয় একদম টাটকা বা চিকেন মোমোর যে মশলাটা তৈরি করা হয় বা তার যে চাটনিটা তার সঙ্গে দেওয়া হয় সেটা আর কোনও জায়গায় সেই ধরনের জিনিস পাবে না আর যে এগরোলটা বানানো হয় খুব ভালো খুব সুন্দর যেন হচ্ছে মনে হবে এগরোলটা মানে দুটো একসঙ্গে ডিমের তৈরি করা কিন্তু দুটো নয় একটা ডিমেরই তৈরি করা কিন্তু এত বড় সাইজের ওরা বানায় তো সে কারণে এই বিখ্যাত খাবার বা এই জামাকাপড় পেতে গেলে এখানে কিন্তু এ পর্যটন স্পটে কিন্তু আসতে হবে আর সস্তার মধ্যেও মানে মানুষের নাগালের মধ্যেও এই জিনিসগুলো পাওয়া যায় নাগালের মধ্যে না হলে মানুষ তো এগুলো কিনতে পারবে না আর এখানে প্রচুর ভিড় হয় এত ভিড় হয় যে মানে ভাবার বাইরে ওই জন্যে মানুষ এখানে বারবার আসে